হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি ও আচ্ছা আমার না যেতে একটু দেরি হবে আপনি কখন বেরোবেন আমার তাও আধ ঘন্টা মতো তো লাগবেই বলছি যে আপনি আজকে বলেছিলেন যে স্ট্রিট শপিংয়ে যাবেন তো আচ্ছা কোথায় যেতে চান আপনি দুটো যে জায়গাই তো খুবই ভালো এবার আমি আপনাকে বলতে পারি মানে যে সরোজিনী নগরে যাওয়াটাই ভালো হবে কারণ সরোজিনী নগরটা একদম মেট্রো স্টেশনের পাশেই তো ওটা মেট্রো করেই গেলে ওটাই সুবিধা হবে কিন্তু আপনি তো গাড়ি বুক করেছেন এবার ওটা যেহেতু মেট্রোর সাইডে সেই জন্যে জিনিসপত্রও আপনি খুব ভালো পাবেন আর যেহেতু ওটা সাউথ দিল্লিতে রয়েছে তো আমরা তো সাউ সাউথ দিল্লিতেই রয়েছি সেই জন্য প্রবলেম হবে না ওতে আর ওখানে আপনি হুম বলুন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই কোনো অসুবিধা নেই যা খরচা পড়বে আমাদের তো একসাথে ইনক্লুডিং থাকে প্যাকেজের মধ্যে আমাদের হয়ে যাবে অসুবিধা নেই আপনি মেট্রো করেই যেতে চাইলে যেতে পারেন কোনো প্রবলেম হবে না এতে ঠিক আছে হ্যাঁ সরোজিনী নগর মেট্রো স্টেশন এছাড়াও আপনি চাঁদনি চকেও যেতে পারেন আপনার যদি ইচ্ছা হয় আপনি যদি বলেন যে আমি চাঁদনি চকেও যাবো যা আজকে নয় আপনি ইয়েতে গেলেন সরোজিনী নগরে গেলেন কালকে আমি তাহলে চাঁদনি চকেও আপনাকে বলবো যে যেতে কারণ চাঁদনি চকও একদম পুরো পাশেই মেট্রো স্টেশানের পাশে আপনি যদি মেট্রো করে যেতেও চান বা আজকেও যদি যেতে চান তাড়াতাড়ি হয়ে গেলে কারণ চাঁদনি চকে খাবারটা খুব ভালো পাওয়া যায় যে স্ট্রিট ফুডটা না ওটা মানে চাঁদনি চকে খুবই ভালো পাওয়া যায় কারণ ওটা ওল্ড দিল্লি আর ওল্ড দিল্লিতে তো জানেনই যে খাবার ভালোই পাওয়া যায় তো জামা কাপড়ও আপনার কেনা হয় যাবে সাথে যদি কিছু মুখরোচক আপনি খেতেও চান খেতেও পারবেন আচ্ছা ঠিক আছে তাহলে তো কোনো অসুবিধা নেই আপনি তাহলে ফার্স্টে চলুন সরোজিনী নগরে আগে যাই তারপর থেকে তার তারপরে চাঁদনি চকে যাবো কারণ চাঁদনি চকের পারা পরোটা আর জিলিপিটা খুব ভালো পাওয়া যায় ঠিক আছে তো সেই জন্য ওটা আপনি ডিনার করেও ফিরতে পারেন এটাও হতে পারে হ্যাঁ হ্যাঁ সব রকম জিনিস পাবেন জামা কাপড় থেকে শুরু করে আপনি সাজগোজের জিনিস জুতো তারপরে বই তারপরে বাড়ি সাজানোর জন্য যা আপনি চাইবেন সবই ওখানে পাবেন আর খুবই কম দাম সব থেকে ভালো হলো খুবই কম দাম ওখানে মানে আমাদের ইয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কারণ আমাদের ভারতে তো চারিপাশে এতোই দাম বেশি কিন্তু ওই মার্কেটে আমাদের সরোজিনী নগরের মার্কেটে খুবই দাম কম সেই তুলনায় হ্যাঁ আপনি চলুন আপনি দেখলেই বুঝতে পারবেন তারপরে জিনিসপত্রের যে কোয়ালিটিটা সেটাও খুব সুন্দর কিন্তু অনেক কম দাম একদম আর আমাদের হুম হ্যাঁ একদম মানে আমাদের স্টার্টিং হলো একশো থেকে আমাদের ওই মার্কেটে একশো থেকে স্টার্ট আর চাঁদনি চকেও আপনি পেয়ে যাবেন চাঁদনি চকেও যে পাবেন না এমন না মানে চাঁদনি চকেও একদম নর্মাল যেরকম প্রাইসের থাকে একদম কম প্রাইস থেকেই শুরু সব হ্যাঁ হ্যাঁ আমি আধ ঘন্টার মধ্যেই আসছি হ্যাঁ হ্যাঁ আমি আধ ঘন্টার মধ্যেই আসছি আর আপনি বললেন যে আপনি মেট্রোতে যাবেন তো আমি সেই হিসেবে ম্যানেজমেন্টকে জানিয়ে দিচ্ছি যে আপনারা না এখন সামান্য হতে পারে কিন্তু আমাদের মেট্রোও খুবই ভালো সার্ভিস তো অসুবিধা হবে না হুম হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাখলাম আমি হ্যাঁ হুম হুম হুম হুম হুম হুম